আমার গ্রামের কোনো ব্যক্তির যদি কোনো কারণবশত অঙ্গ ভেঙে যায় তাহলে আমরা তাকে গ্রামীণ চিকিৎসালয়ে নিয়ে যাবো এবং সেখানে গিয়ে আমরা তার চিকিৎসার ব্যবস্থা করবো তার ফলেও যদি সে সুস্থ না হয়ে ওঠে তাহলে আমরা জেলা হাসপাতালে নিয়ে গিয়ে তার চিকিৎসার নির্মাণ ব্যবস্থা করবো